হ্যালো ম্যাম আমি বলছি আপনি কি ডান্স বা নাচ ওইসব শেখান গান আমি আমার নাম হল নেহা শিকদার গোবিন্দপুরেই বাড়ি আমি বলছি আপনি তাহলে কেমন কী ফিস টিস নেন আপনি নাচ গান দুটোই করান

হুম তো আ আপনি হুম তো আপনি কী কী বার শিখান কটা ডেট আপনার

আমি এই ফার্স্ট ইয়ারে পড়ছি

না সে অসুবিধে নেই হ্যাঁ আচ্ছা আসলে আপনার নাম্বারটা আমার কাছে ছিল না তো

হুম হুম আর কীরকম কী ড্রেস ওইগুলো কত টাকা লাগবে

ওকে ম্যাম হুম ঠিক আছে ম্যাম হুম হ্যাঁ